আমার বাড়ি মালেকান ঘুমটি মধ্যপাড়ায় সুন্দরবন এলাকায় আমাদের এখানে সব রকমের ব্যবসাই আছে মাছের ব্যবসা সবজির ব্যবসা তারপরে এই ধরুন মধুর ব্যবসা কাঠের ব্যবসা তাপ্পরে মুদিখানার ব্যবসা তারপরে জামা কাপড়ের ব্যবসা আরো ইত্যাদি অনেক অনেক ব্যবসা আছে তবে আমাদের সুন্দরবন এলাকায় প্রায় লোকই মাছ কাঁকড়ার ব্যবসাটাই করে আর এই সাইটটায় ওই সবজির ব্যবসা কেউ কেউ তো জামা কাপড়ের ব্যবসা করে এরকম এগুলো আছে জামাকাপড় তারপরে সবজি তাপরে মধু কাঠ মুদিখানার ব্যবসা আর মাছ কাঁকড়ার ব্যবসাটাই এর এই তুলনায় একটু বেশি কারণ ও ওরা সো আমরা সবাই জানি যে এই মাছ কাঁকড়ার থেকে একটু টাকা পাওয়া যায় উপার্জন হয় বেশি মাছ কাঁকড়া কাঁকড়ার দামটা বেশি এখন যেসব ক্লেট কাঁকড়া নদীতে ফাওয়া যায় ওইগুলোর দামটা বেশি মেয়ে কাঁকড়ার দাম বেশি সেহেতু আমরা এখানে কাঁকড়ার ব্যবসাটা বেশি হয়